আমার প্রিয় কিছু গান বলতে গেলে আমি যেহেতু আপনার বলেছি আপনাকে প্রথমেই যে আমার প্রিয় গায়ক কুমার শানু সেহেতু আমি কুমার শানুর কিছু গান আপনাকে বলতে চাই যেমন তোমরা আসবে তো তোমার সুরে সুর বেঁধেছি তুমি আছো এত কাছে তাই এই সমস্ত গান আমি স্টেজে সুযোগ পেলে গাইতে চাই এই সমস্ত গানের যে সমস্ত কথাগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর মানুষকে খুব সহজেই মানে আকৃষ্ট করতে চায় এ সমস্ত গানগুলো আমি গাইতে চাই স্টেজে উঠে